আমি এই এলাকায় অনেক রকমের মাছ ধরে থাকি সেই মাছগুলি হচ্ছে যেমন শিঙি মাছ শোল মাছ চুনো মাছ পুঁটি মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ কই মাছ কই মাছ আর ফলুই মাছ এই সমস্ত মাছ আমি ধরে থাকি আমি সবচেয়ে বেশি মাছ ধরে থাকি শোল মাছ বেশি ভালোবাসি শোল মাছ বেশি ধরতে ভালোবাসি সেই জন্যে আমি শোল মাছ ধরি এই শোল মাছটাকে আমি প্রতি বছর আমি প্রায়ই আটটা দশটা করে আমি ওই শোল মাছ ধরি সিজন অনুযায়ী আমি শোল মাছ ধরি আর এই শোল মাছগুলোর দাম হচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা কখনো কখনো বড় থাকলে শিঙি সাড়ে তিনশো টাকায় বিক্রি হয় আর চুনো মাছ যেমন এক একশো টাকা দেড়শো টাকা যে যা মাছের দাম সেরকম আমি বিক্রি করি কিনি শিঙি মাছ শিঙি মাছ তো খুবই দামি ওর দাম প্রচুর ওর দামটা আমি পাঁচশো ছশো এইবার যেমন পাঁচ ছশো টাকা দিয়ে দাম হয় শিঙ্গি মাছের আর তারপরে কই মাছ কই মাছ সাড়ে তিনশো চারশো টাকা দাম থাকে ফলুই মাছ ফলুই মাছ শুধু তিনশো আড়াইশো দুশো এই সমস্ত মাছের দাম চুনো মাছ পুঁটি মাছ পুঁটি মাছের দাম হয়তো কখনো ষাট টাকা কিলো যাচ্ছে কখনো একশো টাকা কিলো যাচ্ছে প্রচুর পরিমাণে শোল মাছ তো বাব্বা শোল মাছ প্রচুর পরিমাণে ধরি শোল মাছের তুলনা নেই শোল মাছ আমি সিজনে প্রচুর প্রচুর পরিমাণে ধরে রাখি